আমি কাপড় ধোয়ার জন্য বাজার থেকে আনা বিভিন্ন ধরনের কাপড় পরিষ্কার করা যে ক্ষার জাতীয় ডিটারজেন্ট পাউডার সেগুলি ব্যবহার করি এদের মধ্যে আছে ল্ টাইড এরিয়াল সানলাইট সফেদ সার্ফ এক্সেল এগুলি প্রধানত ব্যবহার করা হয় তবে বিভিন্ন যেমন বর্ষার সময় এগুলি বিভিন্ন ধরনের জামা কাপড় শুকোতে একটু দেরি হয় সেজন্য যখন রৌদ্র হয় তখন এগুলিকে পরিষ্কার করার জন্য কাচা ধোয়ার ব্যবস্থা করা হয় আর সেই সাথে যদি তার ভেতরে যদি বর্ষা আসে তাহলে ঘরের ভেতরে মেলে দেওয়া হয় আর এগুলি যখন এর গায়ে হাত দিয়ে দেখা হয় যে আর কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই কিংবা জলা ভাব নেই তখন সেগুলি মনে করা হয় এগুলো শুকনো হয়ে গিয়েছে আর জল যাতে অপচয় না হয় সেই জন্য একটা বালতির ভিতরে জল নিয়ে একসঙ্গে অনেকগুলো জামা কাপড় কাচতে দেওয়া হয় এবং পরে সেগুলো সেই একই সঙ্গে ধোয়া হয় তারপর যখন দু তিনবার জল পালটানোর পরে যখন বোঝা যায় যে আর ফেনা ভাবটা নেই তখন বুঝতে হয় না এই এটিতে থেকে আর ধোয়ার প্রয়োজন নেই এইভাবে আমরা জল সংরক্ষণ করি